আমার বিশেষ গুণের কথা যদি বলি তাহলে বলাই ভালো যে আমি সবার সাথেই খুব ভালোভাবে মিশে যেতে পারি যদি বাচ্চাদের কথা বলি বাচ্চাদের সাথে একটুখানি খেললে একটুখানি ঘুরলে মজা করলেই তারা খুশি হয়ে যায় আমি বাচ্চাদের সাথে খেলি তাদের মতো করে তাদের সাতে মিশি এর ফলে বাচ্চারা খুব ভালোভাবে আমার সাথে মিশে ফেলে এছাড়া আমি আমার বন্ধুদের সাথেও খুব ভালোভাবে মেলামেশা করি তা কারোর সাথে ঝগড়া করার পরিস্থিতি তৈরি করি না এছাড়াও বড়োদের সাথেও আমি তাদেরকে সম্মান দিয়ে তাদেরকে প্রণাম করে কিছু ক্ষেত্রে তাদের সাথে গল্প করে তাদের সাথে ভালো সম্পর্ক বজায় রাখি এছাড়াও যদি আমার ভালো গুণের কথা বলতে হয় তাহলে বলতেই হয় যে আমি বাড়িতে পড়াশুনো করি স্কুলে গিয়ে শিক্ষক মহাশয়রা আমাকে যা পড়াশুনো দেয় সেগুলো খুব ভালোভাবে করি এর ফলে আমি সবার এইভাবে মন জয় করে নিই এছাড়াও আমার কিছু ভালো দিক আমি স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করি এবং সেখানে কবিতা আবৃত্তি করি এছাড়াও আমি একটি সবাই মিলে দলে নাচ করেছিলাম স্কুলের প্রোগ্রামে এইভাবে আমি সবার মন জয় করে নিতে পারি এছাড়াও এই দিকগুলোতে আরো কিছুটা উন্নতি করা যায় নাচের ক্ষেত্রে কিছুটা ভুল ত্রুটি থেকে যায় সেইগুলো আমি বার বার আরো অভ্যাস করে সেগুলো উন্নতি করতে পারি পড়াশোনার কথাও যদি বলি তাহলে আরো ভালোভাবে পড়াশুনো করা যায় এবং আরো ভালোভাবে নম্বর পাওয়া যায় এগুলো আমি উন্নতি করতে পারি